আমাদের এখানে যে পর্যাটকরা আসে তাদের সাথে আমি কথাবার্তা বলতে পছন্দ করি কারণ তারা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে তাদের জায়গারও বিভিন্ন রকম প্রধানতা আছে তাই সেই সব জিনিসগুলো জানতে আমি খুব আগ্রহ পাই